সাগরে মাছ ধরা থেকে শুরু করে বাজারে বিক্রি করা পর্যন্ত অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয় প্রথমে আমরা অনেকজন মিলেই বড় বড় জাহাজ নিয়ে তাতে জাল নিয়ে মাছ ধরতে যাই মাঝ সাগরে যেয়ে আমরা বড় জাল ফেলে দিই সেই মাছ থেকে সেই জাল টেনে টেনে মেশিনের সাহায্যে টেনে নিয়ে আসা হয় এরপর সেই মাছ ধরা হয় আর মাছ সেখানে প্রচুর পরিমাণে মাছও পড়ে সেই মাছ নিয়ে এসে আমরা বাজারে বিক্রি করা হয় যে যেমন মাছ সেই মাছ অনুযায়ী সেইরকম দামে বিক্রি হয় ইলিশ মাছ আর তার সাথে সাথে আরও অনেক ধরনের সামুদ্রিক মাছও হয় এখন তারা মাছ নানা ধরনের মাছ অক্টোপাস নানা ধরনের জিনিস এই সমস্ত মাছ খুব বাজারে চাহিদা সামুদ্রিক মাছ এখন মানুষও খেতে খুব পছন্দ করে বড় বড় রেস্টুরেন্টে বড় বড় মাছ দেওয়া হয় আর এই বাজারের মাছের মূল্য খুব বেশি চড়া দামেই বিক্রি হয় সেই কারণে মাছ চাষে খুব লাভও হয় আর এই চাষ পদ্ধতিগুলি আমরা প্রথমে মাছ ধরি তারপর বাজার ধরি সেই বাজারে পাইকারি রেটে আমরা মাছ বিক্রি করি আর সেই বিক্রি করে আমরা পয়সা রোজগার করি